দেখুন কাগজটি আমাদের এলাকায় শিল্পকলা মানে উন্নতি অবশ্যই তুলে ধরে কারণ আপনি দেখবেন আপনি যে কোনো কাজই করুন না কেন আপনি কোনো ছোটো থেকে আপনি যে বড়ো হলেন তো এই কাজটি আপনি পড়াশুনা করলেন লেখাপড়া করলেন কিসের ওপর নিশ্চয়ই কাগজ বা খাতা বা পেপার যাকে বলে তো কাগজ শিল্প অবশ্যই উন্নতি তুলে ধরা উচিত কারণ কাগজ যদি না থাকে শিল্প তা আপনি চলতে পারবেন না প্রতি পদে কোনো হিসাব বা কোনো ইয়ে এখন নাই ডিজিটাল যুগে যে মোবাইলে কিন্তু সব জিনিস তো আর মোবাইলও হয় না হিসাবটা নাই মোবাইলও করবেন আপনি পড়াশুনার দিক থেকে আমি বলছি পড়াশুনার দিক থেকে তো অবশ্যই বা কোনো দরকারি কাজ তো কাগজ দরকার কাগজ একটা শিল্প বলে তো শিল্পকলা তো বলা যায় শিল্পকলার উন্নতিতে অনেক ধরনের আর কি তুলে ধরা হয়েছে আর কি তো এটা দরকার মানে আর কি বলা দরকার আরটা আমি জানি এটা সবাই আর কি বলে তো আমার মতে বলে যে খাতা সবারই প্রয়োজন আর কার না প্রয়োজন হয় না ছোটো থেকে বড়ো হতেন খাতার প্রয়োজন হবে না দেখ কোনো হয়